হ্যাঁ প্রেশার কুকার বা স্লো কুকারের মতো একটি নির্দিষ্ট ধরনের রান্নাঘরে আমার তো আছেই প্রেশার কুকার আমরা তো সব সময়ই ব্যবহার করি কেন বলুন তো ওতে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যায় তাতে গ্যাসও কম পুড়ে এবং সময়ও কম লাগে এবং ধরুন খাসির মাংস বা দেশী মুরগি রান্না করতে হলে আমাদেরকে অনেকক্ষণ ধরে গ্যাসে সেদ্ধ করতে হয় প্রেশারে দিয়ে দিলাম এক মন্তরেই সেদ্ধ হয়ে গেলো তারপর কড়ায় করে আবার ভালো করে তৈরি করে নিলাম আবার অনেক সময় আলু সেদ্ধ কড়ায় করতে অনেক টাইম লাগে প্রেশার কুকারে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় যাতে আমাদের সময়ও কম লাগে পরিশ্রমও কম হয় স্লো কুকার স্লো কুকারের সাহায্যে খাবারটা আস্তে আস্তে সেদ্ধ হয় খুব ভালো টেস্টি হয় এটাও আমরা ব্যবহার করি তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রেশার কুকার ব্যবহার করি প্রেশার কুকার আমাদের রান্নাঘরে সব সময় আছে আমরা ওতে ডালও সেদ্ধ করি মুসুরির ডাল বা মুগ বা বিউলির ডাল কড়াই করে সেদ্ধ করতে অনেক সময় লাগে কিন্তু প্রেশার কুকারে এক মন্তরেই হয়ে যায় যাতে আমাদের সময়ও কম লাগে এবং পরিশ্রমও কম হয় গ্যাসও কম পুড়ে তাই আমরা এই প্রেশার কুকার যন্ত্রটি ব্যবহার করি ওটি আমাদের রান্নার ঘরে না থাকলে আমাদের রান্না করা খুব কঠিন হয়ে যেত আবার আমরা অনেক সময় ভাতও চাল দিয়ে ভাতও তৈরি করে নিই ধরুন কোথাও যাই খুব তাড়াতাড়ি সেই সময় প্রেশারে দুটি চাল দিয়ে আমরা ভাতও তাড়াতাড়ি তৈরি করে খেয়ে নিয়ে অফিসে বেরোই এটাই আমাদের একটা বড়ো টিপস